আমার প্রিয় ঋতু হচ্ছে বসন্ত এই বসন্ত ঋতু আমাদের প্রিয় মনে হয় তার কারণ বসন্ত ঋতুতে পলাশ ফুলের আগমন কোকিলের ডাক একই সাথে আমাদের কোরেটুরে খুব একটি আনন্দর পরিপূর্ণ জগতের পরিচর্যা আমরা এই ঋতুতে অনেকভাবেই মিলেমিশে থাকি বিভিন্ন রঙের আবির্ভাব ঘটে এই কারণেই আমরা বসন্ত ঋতু আমার খুব প্রিয় হয়ে থাকে আমার বসন্ত ঋতুর মধ্যে চলে আসে নানাধরনের নানাধরনের পুজো পাশা এবং এবং একটি একটি খুবই দারুণ দৃশ্যের আনন্দ করে থাকি আমরা গাছের মধ্যে ফুলের আবির্ভাব ঘটে এবং এই ফুলেদের থেকে আমরা পেয়ে থাকি অনেক ধরনের রঙ এই রঙের থেকে আমাদের হয়ে থাকে রঙের থেকে আমরা রঙ পেয়ে থাকি খুব দারুন একটি আনন্দের উপভোগ করে থাকি